বাইক চালানোর মেন উদ্দেশ্য প্রথম স্টার্টিং হলো পিকআপ পিকআপটা না টানলে বাইকটা স্টার্ট ই হবে না এবং বাইকটা প্রথম রানিং করার জন্যে ফার্স্ট গিয়ারে চাপতে হবে তারপরে বাইকটা রানিং হবে এবং আমরা বাইকটাকে নিয়ে বাইকটা নিয়ে ঘুরতে যাবো বাইকটা আমার মেন বন্ধুর মতন বন্ধুর থেকে বলতে গেলে বন্ধুর থেকে আরও কাচের জিনিস বাইক বাইক নিয়ে আমি সব জায়গায় যাই আমি হয়তো কোনো জায়গা ঘুরতে গেলাম বাইক নিয়ে হঠাৎ বাইকের তেল শেষ হয়ে গেলো কী করবো টেনশান একটা এবারের সামনে বাইকটা নিয়ে ঠেলে ঠেলে যেতে হবে কোনো দোকানে যেতে হবে বা পেট্রোল পাম্পে যেতে হবে গিয়ে তেল নিয়ে বাইকটাতে দিতে হবে তারপরে বাইকটা চলবে এবং বাইকের তারপরে এক্সটা হয়তো কোনো দিন যেতে যেতে বাইকের গিয়ার খারাপ হয়ে গেলো কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে বাইকটা নিয়ে গিয়ে বাইকটা সারাতে হবে তারপরে মেন মেন উদ্দেশ্য কথাটা হলো যে বাইক আমার বন্ধুর থেকেও প্রিয় জিনিস সেটা মানে বন্ধুর মতন হয়তো আমি বাইকে চেপে যাই কিন্তু বাইকটা আমার মনের থেকে আরও খুব ভালোবাসি বাইকটাকে সেই জন্যে আমি বাইকে উঠে সব জায়গা ঘুরতে যাই এবং বাইকটি বাইক থেকে যে অভিজ্ঞতা ট্রিপে বাইক ব্যর্থতার কোনো আমি অভিজ্ঞতা আজও আজও কোনো দিনও বাইকের অভিজ্ঞতা আমি পাইনি ট্রিপের অভিজ্ঞতা কোনো দিনও বাইকের অভিজ্ঞতা পাইনি